আমি সবরকম যন্ত্রের সাথেই গান গাইতে অভ্যস্ত রয়েছি কিন্তু আমার মনে হয় যে এ আমি হারমোনিয়ামে গান গাইলে আমার বেশি এটা হারমোনিয়ামটা আমার বেশি পছন্দের জিনিস হারমোনিয়াম এবং ডুগি তবলার মাধ্যমে গান গাইতে আমার বেশি ভালো লাগে এবং খালি গলা গলাতেও আমি গান গাইতে পারি সেক্ষেত্রে এ তার থেকে আমার মনে হয় যে হারমোনিয়ামে গান গাওয়াটাই বেশি ভালো ও আমার হারমোনিয়ামটাই বেশি পছন্দের লাগে গান গাওয়ার জন্য ও এবং আমি ছোট থেকে হারমোনিয়ামে গান শিখেছি তো সেই ক্ষেত্রে এ আমি বড় হয়েও আমি সবরকম যন্ত্রের সাথে গান গাওয়াটা আমি প্র্যাক্টিস করে রেখেছি কিন্তু ও তবুও আমার মনে হয় হারমোনিয়ামটাই ভালো গান গাওয়ার জন্য ও কিন্তু আমি সবরকম যন্ত্রের সাথে তাল মিলিয়ে গান করতে পারব ও সেইদিক থেকে আমার কোনও অসুবিধা হবে না কিন্তু আমি হারমোনিয়ামে গান গাইতে বেশি পছন্দ করি হারমোনিয়ামটাই আমার মনে হয় যে আমি নিজের মতন করে বাজিয়ে নিজের মতন করে গাইতে পারব সেই জন্য আমার হারমোনিয়ামটাই বেশি পছন্দের